সঙ্গীত মানে শুধু গান নয় সঙ্গীতের সঙ্গে থাকে অন্যান্য যন্ত্র অনুষঙ্গ যারা সঙ্গে থাকেন বিভিন্ন যন্ত্র সঙ্গীত নিয়ে যারা থাকেন সমস্ত মিলিয়েই হ সঙ্গীত কেউ কারুর ছাড়া সঙ্গীত সম্পূর্ণ হতে পারে না তাই আমিও গান গাওয়ার আগে রিহার্সাল রিহার্সাল রিহর্সাল সমবেত রিহার্সাল প্রত্যেকের সঙ্গে যেখানে সঙ্গীত উঠে আসে সেটাকেই প্রাধান্য দিই প্রত্যেকের সঙ্গে আমরা আগে থেকেই ঠিকঠাক করে নিয়ে সমস্ত কিছুই একটা সঙ্গীত যখন সমগীত হিসাবে দাঁড়ায় প্রত্যেকের পার্টিসিপেশন হিসা হিসাবে দাঁড়ায় প্রত্যেকের অংশগ্রহণকে যা একটা সৃষ্টির অন্যতম নিয়ামক হিসাবে কাজ করে সেভাবেই আমরা সেভাবেই আমি আমার সঙ্গীদের সঙ্গে সহযোগিতা করি